প্রদীপগুলো ভালো খুবই ভালো কিন্তু হচ্ছে তুমি কোথায় নিয়েছো ও হ্যাঁ আমি দেখেছি কারণ ওই সব প্রদীপের সাইজগুলোও বড়ো আর এমনিতে খুব মানে গর্তও আছে অনেকটা অনেকটা তেল ঢেলে মানে অনেকক্ষণ জ্বলবে টলবে আমিও তো নিয়েছি ওখান থেকেই নিয়েছি তবে সত্তর টাকার মতোন পিস নিয়েছে হ্যাঁ সত্তর টাকা করে পিস নিয়েছে ছোটো প্রদীপও আছে আমি একটু বা বড়োটাই নিয়েছি সে জাগ প্রদীপে করবো বলে সব সময় জ্বলবে যেটা হ্যাঁ ভালো মাটিটাও ভালো শক্ত পড়লেও দেখছি ভাঙছে না আর এমনি খুব ভালো সব দিক থেকেই ভালো না না এখানে প্রদীপটা খুবই ভালো একদম খুবই ভালো একদম চকচকে মসৃণ আর কি যাকে বলে আর বেশ গভীরও আছে যাতে সলতেটা আরো ভালো দেওয়াও যাবে জ্বালানোর ক্ষেত্রে ওই জন্যে আমি এখান থেকেই নিয়েছি আমি ভাবছিলাম তোমাকে কল দেবো বলবো যে তোমার জন্য তো প্রয়োজন পুজো আসছে প্রদীপটা তাহলে ওই জন্যে আমি ওই তো ডানদিক দিকে করমোরার একটা দোকান আছে কর্নারে সেই কর্নারের দোকানটা থেকেই নিয়েছি

তবে স্টক বেশি নেই স্টক বেশি নেই কিনলে একটু জলদি চলে আসবে কারণ হচ্ছে বুঝতেই পারছ এখন সবাই নিচ্ছে এই সময় তো মানে বেশি জিনিসটা নেই খুব একটা স্টকটা কম আছে অন্যান্য হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আসো আসলেই দেখতে পাবে খুবই ভালোই আছে আমি নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে রাখো হ্যাঁ